বর্তমান সময়ে প্রযুক্তি আজ চরম শিখরে গিয়ে পৌঁছেছে বিভিন্ন রকমের স্মার্টফোন তো বেরিয়েই চলেছে এই স্মার্টফোন ব্যবহার করে এর মধ্য থেকে সবথেকে ব্যবহৃত অ্যাপ হলো ফেসবুক ফেসবুক হলো এমন একটা অ্যাপ যা প্রত্যেকটা মানুষ আজ ব্যবহার করছে স্মার্টফোনের সূত্রে এই ফেসবুকের ওপেন করে তাকে লগ ইন করে বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করছে এবং বিনোদনমূলক ভিডিও দেখছে যার সাহায্যে মানুষের অনেকটা সময় যাচ্ছে এবং বিভিন্ন ধরনের তথ্য তারা জানতে পারছে দেশ বিদেশের তাই স্মার্টফোন তাদের কাছে খুবই কাজ করছে এবং ফেসবুক তারা খুলে সেখানে অনেকটা টাইম দিচ্ছে এই স্মার্টফোন ব্যবহার করলে তার কিছু সুবিধা ও অসুবিধা থাকতে পারে যেমন আমরা সহজে এই নেটের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশের খবর জানতে পারি গুগ্ল থেকে খুব সহজেই বিভিন্ন তথ্য সম্পর্কে সাধারণ বা ডিটেলস তথ্য আমরা জানতেই পারি পড়াশুনার দিক থেকে ছাত্র ছাত্রীদের অনেকটাই সুবিধা হয় এই অললাইন মাধ্যম অনলাইনের সাহায্যে যেমন আমরা বিভিন্ন ডকুমেন্টের কাজ ডাটার কাজ তথ্য এন্ট্রির কাজ করতে পারি এবং সহজে সমস্ত তথ্য আমরা ফোনেতে সঞ্চয় করে রাখতে পারি সেই দিক থেকে আমাদের এ স্মার্টফোন অনেকটাই সুবিধা দেয় কিন্তু এর কিছু অসুবিধাও লক্ষ্য করা যায় যেমন স্কুলে পড়া ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে এর এক বিশেষ অসুবিধাজনক কাজ হলো গেম স্মার্টফোনে এখন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের গেম ডাউনলোড করা যায় গেম অ্যাপস আছে যেই অ্যাপসগুলো থেকে গেম খেলা খুবই ক্ষতিকর এই গেমগুলি ছোট ছোট বাচ্চারা খেলছে এবং তারা তাদের জীবন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে পড়াশুনার ক্ষতি হচ্ছে সমায় সম্পর্কে তাদের ধারণা অনেক কমে যাচ্ছে এই গেমগুলি তারা ব্যবহার করে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বাবা মার সাথে ঝগড়া অশান্তি হতেই থাকে তাদের একটা মানসিক চাপ পড়ে মস্তিস্ক তাদের সচল থাকে না তারা বিভিন্ন কাজ করতে অক্ষম হয় তারা সবসময় চব্বিশ ঘন্টাই প্রায় দেখতে গেলে এই গেমগুলো খেলার মধ্যেই ডুবে থাকে তাই স্মার্টফোন শুধুই যে আমাদের উপকার দেয় তা না এর কিছু দিক খারাপও রয়েছে তাই আমাদের উচিত স্মার্টফোনকে সৎ হিসাবে ব্যবহার করা যাতে সেটা আমাদের সুবিধা প্রদান করতে পারে অসুবিধাগুলোকে সরিয়ে রেখে স্মার্টফোনকে ব্যবহার করে আমরা বিভিন্ন তথ্য যেমন জানতে পারি বিভিন্ন কম সময়ে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই স্মার্টফোন বর্তমান সময়ে খুবই প্রত্যেকটা মানুষকে উপকার প্রদান করতে থাকে